পশ্চিমবঙ্গের সংস্কৃতি ভারতীয় সংস্কৃতির একটি অঙ্গ এই সংস্কৃতির শিকড় নিহিত রয়েছে বাংলা সাহিত্য সঙ্গীত শিল্পকলা নাটক ও চলচ্চিত্রে পশ্চিমবঙ্গে হিন্দু মহাকাব্য পুরাণভিত্তিক জনপ্রিয় সাহিত্য সঙ্গীত ও লোকনাট্যের ধারাটি প্রায় সাতশো বছরের পুরোনো উনিশ শতকের অধুনা পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা ছিল বাংলা নবজাগরণ ও হিন্দু সমাজ সংস্কার আন্দোলনের প্রধান কেন্দ্র বিশ শতকের প্রথমার্ধে এশিয়ার প্রথম নোবেল পুরষ্কার বিজয়ী কবি রবীন্দ্রনাথ ঠাকুর পশ্চিমবঙ্গ সহ সমগ্র বাংলার প্রধান সাংস্কৃতিক ব্যক্তিত্বে পরিণত হন তার প্রভাব পশ্চিমবঙ্গের সংস্কৃতিতে আজও অক্ষুণ্ণ এই সাময়িক চলচ্চিত্র পশ্চিমবঙ্গের সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠে বর্তমান পশ্চিমবঙ্গ রাজ্যটি প্রতিষ্ঠিত হয় উনিশশো সাতচল্লিশ সালে ভারত বিভাগের পর এবার উনিশশো পঞ্চাশের দশক থেকে পশ্চিমবঙ্গের চলচ্চিত্রে সত্যজিৎ রায় মৃণাল সেন ও ঋত্বিক ঘটকের মতো চিত্র পরিচালকদের আবির্ভাব হয় এবং পশ্চিমবঙ্গের চলচ্চিত্র আন্তর্জাতিক স্তরে প্রশংসা লাভ করতে শুরু করে রবীন্দ্রনাথ ঠাকুরে প্রথম এশীয় নোবেল জয়ী এবং ভারত ও বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা তাঁর জন্ম মৃত্যু অধুনা পশ্চিমবঙ্গের কলকাতায় স্বামী বিবেকানন্দ ইউরোপ ও মার্কিন যুক্তরাষ্ট্রে হিন্দু বেদান্ত ও যোগ দর্শন প্রচারের প্রধান কাণ্ডারি উনিশ শতকের শেষ ভাগে হিন্দু ধর্মকে বিশ্ব ধর্মের আসনে আসীন করার পিছনে প্রধান ভূমিকাটি তিনিই পালন করেছিলেন তাঁরও জন্ম ও মৃত্যু অধুনা পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গের সংস্কৃতিতে ধর্মের প্রভাব ব্যাপক হিন্দু ধর্ম পশ্চিমবঙ্গের জনসংখ্যার সংখ্যাগরিষ্ঠের ধর্ম হওয়াই এই ধর্মের প্রভাবই সর্বাধিক লক্ষিত হয় শারদীয়া দুর্গাপূজা পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় উৎসব কালিপূজাও মহাসমারোহে উদযাপিত হয় অন্যান্য উৎসবের মধ্যে প্রধান সরস্বতী পূজা দোলযাত্রা রথযাত্রা পয়লা বৈশাখ বইমেলা রবীন্দ্র জয়ন্তী নেতাজী জয়ন্তী ইত্যাদি পশ্চিমবঙ্গে দুটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান সুন্দরবন জাতীয় উদ্যান ও দার্জিলিং হিমালয়ান রেল রয়েছে